হ্যাঁ হ্যালো ডাকতে হবে দেশ ডেকে কজন কি লোকজন আছে সবাইকে ডেকে কেমন কি সব আইটেম হবে কতজন কি থাকবে গোটা দেশকে ডেকে একদিন আলোচনা করতে হবে ডাকা দিন কতকের ভিড়েই রেখে দিতে হবে কেননা সামনে তো কিরকম আইটেম করবে কেমন হচ্ছে খরচা করবে গোটা পাড়ার জন দেশকে ডেকেই তো জিজ্ঞাসা করতে হবে না

সবাইকে ডাকতে হবে যে কি করলে কি হবে কেমন কি বাজনা করবে খাওয়া দাওয়া কেমন কি করবে এরকম সব করার পরে জানতে হবে আর কি তারপরে কত কি চাঁদা সেরকম করতে হবে

এজেন্টদের খাওয়াবে দেখি একটু আলোচনা করে বললেই হবে প্রত্যেকে চাঁদা তুললে কি হবে সবাইকে কতটা কি চাঁদা দিতে পারবে সেরকম সব কিছু জেনে আলোচনা করে সব কিছু করা হবে কেমন বাজনা করবে কটা ঢাক করবে কেমন খাওয়া দাওয়া করবো কেমন খাওয়া দাওয়া করবে

হুম কেমন কি হবে কেমন সবাই বলবে যে কেমন বাজনা করবো কেমন কি অনুষ্ঠানটা জোরদার করবো কি ঘর করাবো কাকে কেমন কি খাওয়াবো এরকম

এরকমের ওপরে তার বাইরে করতে হবে

হুম হ্যাঁ হ্যাঁ